আমি আপনার সংস্থা থেকে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু সেটা কোনও কারণে আমি নিতে পারিনি তাই আমি অর্ডারটা ক্যান্সেল করেছি অর্ডারের যে টাকাটা ছিল সেটা আমি ফেরত পেতে চাই সেই কারণে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য আপনাদেরকে দিতে পারি যেটার মাধ্যমে আপনি আমার রিফাণ্ডের টাকাটা ফেরত দেবেন